আমি কাপড় ধোয়ার জন্য স্বাভাবিকভাবে কম ক্ষতিপূর্ণ ডিটারজেন্ট ব্যবহার করে থাকি এবং বিভিন্ন আ আবহাওয়ার পরিস্থিতিতে সেই সমস্ত আমি চেঞ্জ করার কথা মথ মাথায় রাখি কারণ বর্ষার ওয়েদার হোক বা গরমের ওয়েদার সে সব ক্ষেত্রে যে সমস্ত কাপড় ধোয়ার জন্য ব্যবহার করা হয় তা বদলানোই ভালো কারণ গরমকালে যে ধরনের কাপড় ধোয়ার ক্ষেত্রে ডিটারজেন্ট ব্যবহার করা হয় তা বর্ষার ক্ষেত্রে কখনোই ব্যবহার করা উপযুক্ত নয় কারণ সেই সময় কাপড় জামা শুকোতে দেরি লাগে তার ফলে সেই সমস্ত গ গ্রীষ্মের ডিটারজেন্ট ব্যবহার করলে বর্ষায় জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে তাই আমি সেগুলো বর্ষায় যা ব্যবহার করি শীতের সময় বা গ্রীষ্মের সো বা বর্ষার সময় বা শীতের সময় এগুলো ব্যবহার করা পছন্দ করি না আমি নিশ্চিত এ কারণেই কারণ আমি খুব কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করি তার ফলে যা স্বাভাবিকভাবেই জল অপচয়ের হাত থেকে অনেকটাই বাঁচায় কারণ বেশি ক্ষারযুক্ত জিনিস ব্যবহার করলে তা বারবার ফেনার সৃষ্টি করে তার ফলে বেশি জলে জামা কাপড় ধুতে হয় কিন্তু আমি কম ক্ষারযুক্ত জিনিস ব্যবহার করার ফলে তা অল্প জলেই বিভিন্ন জামা কাপড়গুলোকে পরিষ্কার করে দেয় তাই আমার অপচয় করার কোনো কা প্রয়োজন হয় না